বাইক চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু গিয়ার হলো গাড়ির প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ার তৃতীয় গিয়ার চতুর্থ গিয়ার ও পঞ্চম গিয়ার যার সাহায্যে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় এবং রাস্তায় যাওয়ার পথে একদিন আমার গাড়ির পেছনের চাকার ব্রেকটি ফেল হয়ে যায় এবং আমি কোনো মতে গাড়িটিকে রাস্তায় একধারে নিয়ে এসে গাড়িটির গতি কমিয়ে দিয়ে আমি গাড়িটির পোথম ব্রেক চিপে মানে গাড়িটির আমি সামনের ব্রেক প্রেস করে আমি গাড়িটিকে নিয়ন্ত্রণ করেছি এবং গাড়িটিকে হাঁটাতে হাঁটাতে পাশে কোনো একটি গ্যারেজ মেকানিকের দোকানে গিয়ে আমি গাড়িটিকে সারিয়েছি এবং গাড়িটির ব্রেক করায় চেঞ্জ করেছি এইটা হলো আমার গাড়ির প্রথম সমস্যা যেটাকে আমি সামলে নিয়েছি এবং বাইকটিতে আমরা কখনো কোন ব্যর্থতা হয় নি কারণ আমি ঘর থেকে বেরোনোর আগে আমি আমার গাড়ির লুকিং গ্লাস ভালো করে চেক করি যেন যেগুলো সে যাতে সেগুলো ভালো আছে কি না আমি সেটা ভালোভাবে চেক করে নিই এবং গাড়ির ব্রেক অয়েল চেক করে নিই এবং গাড়ির মোবিল দে চেক করে নিই এবং গাড়ির পেট্রোলও আমি চেক করে নিই যাতে কোনো পেট্রোলের অসুবিধাও না হয় এবং গাড়ির দু চাকার হাওয়ার চেক করে নিই গাড়ির দু চাকা যেন কোনোভাবে লিক না থাকে এবং আমি প্রত্যেকটি গাড়ির বিষয়ে গাড়ির প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমি চেক করি নিই যাতে গাড়িতে কোনো প্রবলেম না হয় তাই জন্য আমার এরকম কোনো বাইক ব্যর্থ অভিজ্ঞতা হয় নি